যদি সিদ্ধান্তর কথা বলেই থাকেন তবে আমার মতামত হচ্ছে দূরবীন কারণ দূরবীন দিয়ে পাখিটা দেখলে সব কিছুই আমাদের বজায় থাকবে কেননা সেটা ভেঙে বলি পাখিরা কীভাবে খাওয়া দাওয়া করে কীভাবে একে অন্যের সাথে খুনসুটি করে খেলা করে কীভাবে তারা তাদের জীবন যাপনগুলো করে সেগুলো কিন্তু আমি যদি কাছ থেকে গিয়ে দেখতে চাই তাহলে কী আমার দেখার জন্য একটা পাখির কী জীবন যাপনে ব্যাঘাত ঘটতে পারে কোনো লেগে গিয়ে কোনো পাখির ক্ষতি হতে পারে এগুলো হতে পারে কিন্তু আমি যদি দূরবীনের সাহায্যে দেখি তাহলে কী হল তাদের জীবন যাপনে কোনো ব্যাঘাতও ঘটল না আর আমি কি দূর থেকে দেখতেও পেলাম আমার সব কিছু বজায় থাকল আমি আনন্দ উপভোগ করতে পারলাম সমস্ত কিছুই পারলাম আর আরেকটাও কথা বলি যদি আপনি শকুনের কথাই বলেন ঠিক আছে শকুন কী খায় ওটা অনেক বড় পাখি শকুন কী খায় পচা গলা মাংস খায় তাহলে সেই জিনিসটা কেউ যদি দেখতে চায় কীভাবে শকুন সেই পচা গলা মাংসটা খায় কীভাবে একটা প্রাণীর হাড় ফুটো করে কীভাবে তার মাংস খায় সেটা কিন্তু সব মানুষের পক্ষে কাছে গিয়ে ওরকমভাবে দেখা সম্ভব নয় কেন সম্ভব নয় ওই পচা গলা জিনিসটা দেখতে কারোরই ভালো লাগে না কিন্তু দূর থেকে আমি যদি দেখি সেই জিনিসটা তাহলে আমাদের কী আমরা সব কিছু জানতেও পারলাম শকুনের খাদ্যাভ্যাসের পদ্ধতিটাও জানতে পারলাম অথচ আমাদের কী কাছে গিয়ে নোংরাটাকে নিজের স্বচক্ষে দেখতেও হল না ওই জন্য আমি মনে করি দূরবীন দিয়ে যদি আমি দেখি তাহলে আমি দূর থেকে সব কিছু দেকে উপভোগও করতে পারব আর কাছে গিয়ে কোনো পাখির জীবন যাপনে কীভাবে তারা কী করে না করে সব কিছু বজায়ও থাকবে আর তার কারো কোনো ক্ষতিও হবে না সব কিছুই আমার বজায় থাকবে